এই সমস্ত মিষ্টি এবং প্যাটিস এর নাম হলো জার্মান চকোলেট কেক মাল্টিগ্রেন সুইস ক্লাসিক রাজভোগ রসগোল্লা পান্তুয়া রসমালাই মিহিদানা সীতাভোগ গোলাপজামুন সন্দেশ

রসগোল্লা দই মালাই চমচম কাঁচাগোল্লা চিকেন প্যাটিস ভেজ প্যাটিস ফিশ প্যাটিস কোকোনাট প্যাটিস ইত্যাদি